হ্যাঁ নমস্কার দাদা আমি স্কাই স্কাইলার্ক স্কুল থেকে বলছিলাম হ্যাঁ আপনি কি রাজ মন্ডলের বাবা বলছেন আচ্ছা এই তো ভালো আছেন তো আচ্ছা আচ্ছা বলছি সরস্বতী পুজো তো সামনে চলে এল এবার সরস্বতী পুজোতে স্কুলের অনেকগুলো ইভেন্ট রাখা হয়েছে বুঝতে পারলেন

ইভেন্ট বলতে কী যেমন হচ্ছে সরস্বতী পুজোয় আমাদের সর্বপ্রথম থাকবে হচ্ছে মায়ের পুজো তো মায়ের বন্দনা হচ্ছেই তার পরবর্তীতে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা তারপর আবৃত্তি প্রতিযোগিতা নাচ গান এ সমস্ত বিভিন্ন রকমের ইভেন্ট রয়েছে হ্যাঁ এবার সেই ইভেন্টে একটু আপনাকে অভিভাবক হিসেবে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাকে শুধু না ম্যাডামকে নিয়ে অবশ্যই আসবেন হ্যাঁ আর পাশাপাশি যে কারণে ফোন করা ব্যাপার হচ্ছে আমাদের স্কুলের এই প্রোগ্রামে একটা তো বুঝতেই পারছেন ডোনেশান বা একটা চাঁদা অ্যামাউন্টের দরকার মোটামুটি ধরুন প্রত্যেক আপনার ছেলে তো এখন ক্লাস টুয়ে উঠেছে এবার ক্লাস টুয়ের যেটা চাঁদা আছে সেটা হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা একদম এটা হচ্ছে আপনার সরস্বতী পুজোর দুদিন আগে লাস্ট ডেট আপনি চাইলে আজকেও দিতে পারেন আবার সরস্বতী পুজোর দুদিন আগেও দিতে পারেন ঠিক আছে তাহলে স্টুডেন্টকে দিয়ে না পাঠিয়ে আপনি এসে দিয়ে যাবেন তাহলে দেখাসাক্ষাৎও হবে ভালো লাগবে ঠিক ঠিক আছে ভালো থাকবেন